পাখি দেখার জন্য কুসংস্কার বলতে আমি যেটা বুঝেছিলাম আমি তো এখন শহরে থাকি ছোটোবেলায় আমি এখন শ্বশুর বাড়িতে শহরে থাকি আমি যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম বা বাবার বাড়িতে থাকতাম তখন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠলে বা সকালে ঘুম থেকে উঠলে তখন দেখতাম কাক ডাকতো কাক ডাকলে মা মাসিরা বলতো আজ দিনটা খারাপ যাবে কোনো বিপদ আসতে চলেছে কিন্তু আমি তো মানতামই না ছোটো ছিলাম তখন বুঝতাম না তখন বলতাম কি হ্যাঁ এটা কি হতো আদৌ মা মাসিরা বলে হ্যাঁ এটা হয় জানিস না তার আর কি কিন্তু অবশেষে সেই দেখলাম কি পরে ছোটো বোন পড়ে গিয়ে পা ভেঙে গেছে তখন এটা মনে মনে ভাবতে লাগলাম হ্যাঁ এটা তো আদৌও ঠিক মা বলেছিলো সকালবেলা কাক ডাকলে কোনো বিপদ আসতে পারে হয়তো এটার কারণে কাক ডাকার কারণে এটা হতে পারে তারপরে দেখলাম সারাদিন আবার একটা দেখলাম আবার একটা ভাই পরে গেলো তার হাত ভেঙে গেছে তারপরে আস্তে আস্তে ভাবতে থাকলাম এবং নিজেকে মানা দতে থাকলাম যে হ্যাঁ এটা ঠিকই হতে পারে কার ডাকার কারণে এটা হচ্ছে তারপর আমি স্নান ট্যান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার পথে দেখলাম একটা শালিক পাখি দেখতে পেলাম শালিক পাখি দেখতে পাওয়ার পরে সবাই বন্ধুরা বললো তুই একটা শালিক দেখেছিস তাহলে তো দিনটা খারাপই যাবে আমি তো কিছুই মনে করলাম না দূর যা করে চলে গেলাম যাওয়ার পরে স্কুলে গিয়ে আমার সব থেকে পছন্দের পেন্সিলটা হারিয়ে গিয়েছে তখন আমার প্রচন্ড মন খারাপ ভাবছি সত্যিই কি আমার একটি শালিক দেখার কারণে এটা হলো তারপরে আবার না বলে নিজেকে সামলিয়ে নিলাম নেওয়ার পরে দেখছি ভালো স্কুল হয়ে গেলো স্কুল শেষ হয়ে গেলো বাড়ি ফিরছি বাড়ি ফেরার সময় দেখছি হাটতে হাটতে আমার পায়ে জুতোটা ছিড়ে গেলো তখন মনটা আরও খারাপ হয়ে গেলো হ্যাঁ আমার বন্ধুরা বলার কারণে একটা শালিক দেখেছি ওরা বলছিলো যে একটা শালিক দেখলে খুবই খারাপ তাহলে ঠিকই সে একটা শালিক দেখার কারণে এটাই হয়েছে আমার এটা হয়তো ঠিক হতে পারে মন খারাপ করে বাড়ি চলে আসলাম মাকে বললাম মাও বললো হ্যাঁ এটা হয় আমরাও মানি তুই কেন মানছিস না ভালো আমি খেতেও পারছি না ঘুমাতেও পারছি না তারপরে আমি কী করলাম যে আমি এ বাগান সে বাগান যেতে লাগলাম দেখছি যে কোথাও দুটো শালিক দেখা যায় কি না এদিক সেদিক ঘুরছি ঘুরছি ফাইনালি দুটো শালিক দেখলাম দেখার পর নিজেকে শান্তি মনে বলে মনে করলাম তারপরে সব কিছু করছি নরমালি আছে তারপরে আস্তে আস্তে আমি বড়ো হতে তালা লাগলাম বড়ো হওয়ার পরে তারপরে বুঝেছি না ওগুলো কুসংস্কার ছিলো ওগুলো নিজের ভুলের কারণে ওটা হতে পারে পাখি দেখার কারণে নয় ওগুলো নিজেদের ভুলের কারণে কিছু কিছু অঘটন ঘটতে পারে যেমন আমার ভুলের কারণে আমার পেন্সিলটা হারিয়েছে আমার হাটার কারণে আমার জুতোটাও ছ ছিড়ে গিয়েছে এবং আমার ভাই বা স্লিপ করার কারণে তার হাত ভেঙেছে এগুলো বড়ো হয়ে আমরা বুঝতে পারব না এইগুলোকে আমরা কুসংস্কার পরলে মনে করি